অবশ্যই আমি আমার খেলাধূলার এখানে অংশগ্রহণ করি আর আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা খুব ভালো ধর ক্রিকেট বা ফুটবল হ্যাঁ ও অনেক কিছুই খেলা হয় ক্রিকেটটাই তো আমি বেশি যোগদান করতে ইচ্ছুক কেন ক্রিকেটটা আমার বেশি ভালো লাগে ক্রিকেটটা খেলতে এখানে স্বাস্থ্য বলতে কেউ ধরুন ব্যাট করতে করতে অসুস্থ হয়ে পড়ল সেই জন্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থা খুবই ভালো এখানে সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স রাখা থাকে অ্যাম্বুল্যান্স করে তাকে হসপিটাল বা মেডিক্যাল টিম থাকে মাঠের মধ্যে মেডিক্যাল টিমে যদি হয়ে যায় তো ভালো না হলে অ্যাম্বুল্যান্স করে তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয় আর স্বাস্থ্য ওষুধপত্র সবই থাকে যেমন ভলিনি স্প্রে পেনকিলার থাকে ব্যথার ট্যাবলেট থাকে হ্যাঁ এবং এই সব এই সব তো খুব ভালোই থাকে এবং সুবিধা আমি আমার নিজের মাঠে খেলে অনেক সুবিধা পাই যেমন ব্যাট বল উইকেট হ্যাঁ প্রয়োজনে ড্রেস পাই প্রয়োজনে এখানকার মানুষ যারা খেলাগুলো করাচ্ছে তারা হচ্ছে বাইরে বাইরে খেলতেও নিয়ে যায় হ্যাঁ এই সব সুবিধা খুব ভালো আর আমি খুব খেলাটাকে খুব ভালো ভাবে উপভোগ করি মানে এখন অনেক দর্শক অনেক সব কিছু থাকে সবাই মিলে আনন্দিত থাকে সবাই আগ্রহ না ভালো হচ্ছে খেলা হ্যাঁ এই জন্য এখানে খেলাধূলাগুলো খুব সবারই জনপ্রিয় খুব সবাই খেলাগুলোর প্রতি আগ্রহ মন থেকে সবাই চায় আরো হোক খেলাধূলাটা আরো আমরা আমরা আরো আনন্দিত হই আরো খুশিতে থাকি